হ্যাঁ বলছি এটা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার তো বলছি আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো বাড়িতে যদি দইটা তৈরি করে দিতেন খুব ভালো হতো আপনি শুনলাম যে আপনি খুব ভালো মিষ্টি দই বানাতে জানেন সেই জন্য আমাকে একজন ফোন নাম্বারটা দিল তো আপনি কি এসে বাড়িতে দইটা তৈরি করে দিতে পারবেন আচ্ছা সামনে অঘ্রান মাসের প্রথম সপ্তাহে আমার ছেলের বাড়ি আছে আর কি দইটা তৈরি করে দিলে তাহলে খুব ভালোই হয় আর লাল দই কীভাবে বানাতে হয় আপনি জানেন হ্যাঁ আমি লাল দইটাই নিতে চাই ওই জন্য বলছি লাল দই কীভাবে বানাতে হয় জানেন তাহলে ওটাই বানিয়ে দেবেন আর কি না আমি জানতে চাই আপনি কীভাবে করেন সবাই বলল আপনার হাতের তৈরি ভালো তো আমি যদি একটু সেই মানে জানতাম তাহলে আমি এটা করতাম আর কি

না আপনি বললে আমি বাড়ি থেকে এগুলো কিনিয়ে আনা করাব যে এই এই লাগে দুধ আমার বাড়িতে আছে চিনি তো আছেই কোনো অসুবিধা নেই আর যেগুলো লাগে বলুন আমি সেগুলো নিয়ে এসে তাহলে সেভাবে তৈরি করে দেখব ঠিক আছে তাহলে আপনি সামনের সপ্তাহে দইটা ওখানে তৈরি করে দেবেন তার আগে আমি একদিন তৈরি করে খাব সেই জন্য জানলাম যে কেমন লাগে হ্যাঁ সেটা তাহলে জেনে নেব যে কতটা কী পরিমাণ আমি আগে জিনিসগুলো কিনে আনি ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে